আমাদের সাংস্কৃতিক আমাদের প্রথম হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আমরা রবীন্দ্র আমাদের বাঙালিদের তো কোনো অনুষ্ঠান হলে আমরা সবার আগে রবীন্দ্রসংগীতটাই বেছে নিই আর এখানের এখানে যে এমন অনেক মানুষ আছে তারা এই সমস্ত অনেক কিছু কালচার জিনিসটাই বোঝেনা তো কাদেরকে বলবো তাদের হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো কিছু বা তারা কোনোদিন ওই টিভি বা ইয়ের ধারে কাছেও যায়না এর মধ্যেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে আমরা এইভাবেই ইয়ে করে রাখি সব মানে ধরে রাখি পশ্চিমবঙ্গে আর নজরুল গীতি আমাদের নজরুল হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানের চুরুলিয়ার নজরুল গীতি তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রাখি ওনার জন্মদিন পালন করি আর এখানে অনেক মানুষ আছে যা তারা এ সমস্ত সম্পর্কে কিছুই বোঝেননা তাদেরকে আমরা জোর করেই নিয়ে আসি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে